পশ্চিমবঙ্গের আমাদের যদি বলা হয় অনেক প্রণীদের মধ্যেই পরে পথম রয়েল বেঙ্গল টাইগার যেটা সুন্দরবনে পাওয়া যায় আমাদের জাতীয় উদ্যানে সুন্দরবন সেখানে রয়াল বেঙ্গল টাইগারকে সরকার থেকে সংরক্ষিত করার অনেক ব্যবস্থায় করেছে যেমন বাঘের যে এলাকা সেই এলাকায় মানুষকে না ঢুকতে দেওয়া বা লোকালয় থেকে বাঘের যে ডিস্টেন্স সেটা মেনটেন করে রাখা বা তাদের সুরক্ষার জন্য তারা যাতে না গ্রামাঞ্চলে এসে কোনো মানুষের হাতে তারা কোনো ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য বনদপ্তর কমিটির কিছু বন দপ্তরের যারা অফিসাররা তারা আসে তাদের কমিটির যে মানুষজন তারা সেসব যে সরকারি ইয়েতে কাজ করে তারা এসে সেই সবকে নিয়ে এসে গ্রাম থেকে তারা সুস্থ অবস্থায় তাদেরকে নিয়ে গিয়ে ওখানে রাখে সুন্দরবনে ফিরিয়ে দেয় আরও সেই তাদের অভারণ্যের সেই গভীর জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়ে আসে তারা সেই তার প্রকৃতির যে জায়গা সেই জায়গায় তারা ফিরে যায় জলদাপড়া জাতীয় উদ্যানের যদি কথা বলা হয় সেখানে গন্ডারের কথা আমরা তো জেনেই থাকি সেখানে সেইভাবে সংরক্ষণের ব্যবস্থা সেই জায়গায় মানুষের না পৌঁছানোর যে ইয়ে ব্যবস্থাপনা সেখানে গন্ডারের সুরক্ষার জন্য সেখানে কিছু স্বাস্থ্যর ব্যাপার নিয়েও কিছু থাকে যেমন কিছু কোনো কোনো পশুর কিছু হলো সেখানে সেইসব দুর থেকে সেই সব তাদের নজরে থাকা কিছু পশু থেকেই যায়